গ্রামীণ এলাকার সাংস্কৃতিক পরিচয় ও সংরক্ষণ ও প্রচারে বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেলাধুলাগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিভিন্ন গ্রামীণ খেলাগুলির মধ্যে যেমন কবাডি হাডুডু এছাড়াও রয়েছে ফুটবল ক্রিকেট এছাড়াও রয়েছে দাবা তিরন্দাজি ও অন্যান্য যার দ্বারা ভারতের ও বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতির পরিচয় পাওয়া যায় ও যা বিভিন্ন দেশের কাছে তা প্রচারিত হয় বিভিন্ন দেশের বিভিন্ন ধরণের খেলা রয়েছে এবং তাদের এর মাধ্যমে সংস্কৃতির প্রচার ঘটে যেমন কুম্ফু ও ক্যারাটে এর মাধ্যমে অন্যান্য দেশের প্রচার ঘটে এছাড়াও বিভিন্ন ধরণের অন্যান্য ধরো যেমন টেবল টেনিস ও ব্যাডমিন্টন এর সাহায্যেও বিভিন্ন দেশের খেলাধুলোর প্রচার ঘটে ও তাদের দেশের সংস্কৃতির পরিচয় পাওয়া যায় এই খেলাধুলাগুলির বিভিন্ন ছোটো ছোটো প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয় ও তা বিভিন্ন মানুষজনের কাছে তুলে ধরা হয় ফলে এই একই সাথে সংস্কৃতি ও খেলাধুলা ও শরীরচর্চা সবেরই একসাথে বিকাশ ঘটে